হ্যালো হ্যাঁ বলছি স্যার আমি আমার এই জিনিসপত্র চুরি হয়ে গেছে এর জন্য একটা কমপ্লেন্ট দিয়েছিলাম এর জন্য কিছু খোঁজ খবর নিয়েছেন দেখেছি মানে ও এর এর আগেও গ্রামে ওর এসব এসব নিয়ে মানে কেস ছিলো বা ও এরকম করেছে এর আগেও হ্যাঁ আগে যাতায়াত ছিলো বা সেদিনও গিয়েছিলো হ্যাঁ না না ওই একমাত্র করতো ও অন্য কেউ মানে ও ওরকম আমাদের পাড়ার মানে গ্রামে ওই রকম কেস আছে বলে ওকেই সন্দেহ করছিলো ও এসেছিলো সেদিন সেই জন্য

আচ্ছা ঠিক আছে